আমি যখন কোথাও অনেক দিনের জন্য বাইরে যাই তখন আমি গাছ পালা দেখাশোনার জন্য একজনকে রাখি যে সকালে একবার এবং বিকালে একবার এসে আমার গাছে জল দিয়ে যায় গাছে পোকা ধরেছে কিনা তা দেখে যায় এবং ফুল ফল সব ঠিকভাবে পর্যবেক্ষণ করে যায় তাই আমার কোনো চিন্তা হয় না আমি যখনই বাইরে যাই তখনই আমার গাছের যত্ন করার মতো কেউ না কেউ আমি পাই তাই আমি সবসময় বাইরে যেতে কিছু মনে হয় না আমি পাই কাউকে না কাউকে দেখা শোনার জন্য